সাতাশ পাঁচ দু হাজার তেইশ আঠেরো সাত দু হাজার ষোলো কুড়ি তিন দু হাজার পনেরো তেরো চার দু হাজার বাইশ ষোলো তিন দু হাজার পনেরো